স্কুলে আমার প্রিয় বিষয় বলতে সব বিষয়ই আমার পড়তে ভালো লাগতো তাও সব প্রিয় বিষয়গুলির মধ্যে আমার এক নম্বরে ছিলো যেটা আমার অঙ্ক অঙ্ক করতে আমার খুবই ভালো লাগতো তাছাড়া ভূগোল ভূগোল পড়তে আমার খুব ভালো লাগতো অঙ্ক করতে ভালো লাগতো কারণ আমি অঙ্ক প্রায় সব রকমের অঙ্ক খুব সহজেই বুঝে যেতে পারতাম ও ভূগোল সাবজেক্টটাও আমি খুব সহজেই ক্যাচ করে নিতে পারতাম কারণ এই দুটি সাবজেক্টটই আমার সবচেয়ে বেশি ভালো লাগতো এই এই দুটি সাবজেক্টটে আমি সবচেয়ে বেশি নম্বর পেতাম আর অঙ্কে আমি সব রকমের পরীক্ষায় খুব ভালো নাম্বার পেতাম যেমন মাধ্যমিক পরীক্ষায় অঙ্কে আমি নাইন্টি পার্সেন্টের ওপরে নাম্বার পেয়েছি ভূগোলেও নাইন্টি পার্সেন্টের ওপরে নাম্বার পেয়েছি কারণ সারা বছর এই সাবজেক্ট দুটোর ওপরই আমি সবচেয়ে বেশি ভালোভাবে পড়াশুনো করেছি কারণ এই সাবজেক্ট দুটোই আমার সবচেয়ে বেশি ভালো লাগতো ভূগোলে আমি খুব ভালোভাবে পড়েছিলাম কারণ ভূগোলে সব রকমের যে পরিবেশ সম্পর্কে সব রকমের যে বিষয়গুলো থাকতো ওই সব বিষয়গুলো আমার পড়তে খুবই ভালো লাগতো ও এন্টারটেনড হতাম খুব ভূগোল পড়তে তাই আমি ভূগোলটা খুব ভালো লাগতো তাই আমি ভূগোলে বেশি নাম্বারও পেয়েছি আর অঙ্কে আমি বেশি পেয়েছি কারণ অঙ্কে আমার সারা বছর আমি সব রকমের অঙ্কগুলো কমপ্লিট করেছিলাম সব রকম যত সব অঙ্ক হয় সব রকমের অঙ্ক আমি নিজে করার চেষ্টা করতাম তাই আমার অঙ্ক বিষয়টা খুব ভালো লাগতো এই তাই আমি এই অঙ্ক আর ভূগোলটাকে আমি সবার প্রথমে প্রিয় বিষয় হিসেবে বিবেচনা করেছি